আমি কলকাতায় বিরিয়ানি থেকে বিরিয়ানি অর্ডার করেছিলাম বিরিয়ানির প্যাকেট খোলা মাত্র দেখি বিরিয়ানি থেকে পচা গন্ধ বেরোচ্ছে এরকম বিরিয়ানি দেওয়ার জন্য আমি রেস্তোরাঁকে অভিযোগ জানাচ্ছি আমার টাকা রিফান্ড করার জন্য